পশ্চিমবঙ্গে অর্থনীতিতে হলো পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের প্রধানত কৃষি ও মাঝারি আকাকের শিল্পের ওপর নির্ভরশীল অর্থনীতি যদিও রাজ্যটি অর্থনীতিতে সেবা এবং ভারী শিল্পগুলির বর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে রাজ্যের একটি উল্লেখযোগ্য অংশ অর্থনৈতিক ভাবে যথা কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই ছয়টি উত্তরবঙ্গ জেলার বৃহৎ অংশ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই তিনটি দক্ষিণ অংশে পশ্চিমে জেলা এবং সুন্দরবন এলাকা স্বাধীনতার কয়েক বছর পরেও পশ্চিমবঙ্গে খাদ্য ও চাহিদা মেটানোর জন্য ও কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল ছিল খাদ্য উৎপাদনে নিশ্চিৎ হলো পরে এবং সবুজ বিপ্লব রাষ্ট্রকে উপেক্ষা করে যাই হোক উনিশশো আশি এর দশকের পর থেকে খাদ্য উৎপাদনে রাজ্যটির একটি উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে এবং রাজ্যটি এক এক্ষণ কয়েকটি ভারতীয় রাজ্যগুলির মধ্যে একটি যে সমস্ত রাজ্য খাদ্য উপাদনের একটি উদ্বৃত্ত অংশ রয়েছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতবর্ষের জনসংখ্যার মাত্র পনেরো শতাংশ অংশ হয়েও রাজ্যটি ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদক রাজ্যগুলি একটি দেশের তালিকায় প্রায় কুড়ি শতাংশ এবং আলুর উৎপাদন তেত্রিশ শতাংশ উৎপাদন করে রাজ্যটি দুহাজার এগারো সালের হিসাবে রাজ্যটির মোট আর্থিক ঋণ এক হাজার নশো আঠেরো বিলিয়ন তিরিশ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়ে বাংলার বৈচিত্র্যময় সাংস্কৃতিক মধ্য থেকে উদ্বৃত্ত বিভিন্ন অন্যান্য শিল্পের আসস্থল রাজ্যটি সারা বিশ্ব থেকে শিল্প বিজ্ঞানীদের আকর্ষণ করে সূচের শিল্প থেকে ভাস্কর্য স্কেচিং থেকে ধাতব এক অনন্য গ্রাম এবং রহস্যময় আকর্ষণ রয়েছে সূচিকর্মের সবচেয়ে বিখ্যাত রূপ কাঁথা শাড়ি ধুতি এবং কুর্তি সিলাইগুলি ব্যবহৃত হয় রঙিন এবং অভ্যন্তরীণভাবে তৈরি পোশাকগুলি সুতো এবং সিলিকন এর ওপর সবচেয়ে ভাল ভালো ব্যবহার করা হয় এবং বিদেশিদের দ্বারাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং একইভাবে তারা পরিধান করা হয় পোড়ামাটির কারণ পোড়ামাটির কারণ রঙের কারণে একটি এই মাটির মডেলের আইশ্যুটিংগুলির প্রধান পাঁচশো বছরের বেশিও আগে একটি ট্রচে পরিণত হয়েছিল এবং এখনো স্থানীয় এবং বিদেশীয় আলংকারিক উদ্দেশ্যে ব্যবহার করা সমুদ্র থেকে প্রাপ্ত প্রাকৃতিক খোলাসা আঙ্কলিক শিব ছবি খোদাই করা শিল্প সংকলিত ক্রমোঠ নামে পরিচিত সমুদ্র সৈকত গন্তপূর্ব অসীম পরিমাণ পাওয়া এবং বিভিত্র করা হয় এই চটপদে দেখতে আলঙ্কারিক টুকরা পুরোনো অত্যন্ত শৌভ সকল্য ও পূর্ব ভারতীয় অঞ্চলগুলি থেকে আসা বিশেষ করে পশ্চিমবঙ্গ কয়েক শতাব্দী আগে উদ্ভুত হয়েছিল একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যার মাধ্যমে মৌখিক ও লিখিত মহাকাব্য বর্ণনা করা হয় স্থলমাত্রিক যুক্ত স্থল হিসাবে পরিচালিত মেটানোর ফ্রেক্ট বাংলার প্রচলিত শিল্প অত্যন্ত জনপ্রিয়তার এই বিরল শিল্প হলো মাটি মোম এবং গলিত ধাতুর সাহায্যে মূর্ত মূর্তি গয়না এবং অন্যান্য টুকরো তৈরি করার অনুশীলনী এই কারুর শিল্প অন্যান্য বৈশিষ্ট হলো এটি সম্পূর্ণ আসল এবং আর সম্পূর্ণ প্রতিরূপ তৈরি করা যায়না পোড়ামাটির তৈরি বা কোনো ঘরে পশ্চিমবঙ্গের সৌকগুলো মনে করা হয় এইগুলি বাঙালির অর্থস্তভের বাড়ির শোভা হচ্ছে শোলাপাঠি কাজকর্ম হলো টুকরো তৈরির জন্য ব্যবহৃত শোলাপাঠ জনপ্রিয়ভাবে ব্রাইডাল দক্ষিণ মাথার পোশাক মালা এবং দেবদেবীর ছবি বিশেষ করে গুরুত্বপূর্ণ উৎসিত পটভূমি ব্যবহার করা হয়